হ্যাঁ বলুন আপনার কাজ তো আমার পছন্দ লাগছে না তাহলে কী করব বলুন আমি তো এত লোককে কাজ করিয়েছি আপনি তো ভালো কাজ করতে পারছেন না তাহলে কী করে আমি বেতনটা দেবো সব দিনই কাজ করেছেন কিন্তু আমার তো কাজ তো পছন্দ হচ্ছে না অনেকেই তো আমার বাড়িতে কাজ করছে কিন্তু তা আপনার মতন তো সবাইকেই তো বেতন দিয়ে দিয়েছি কারোর সাথেই তো এরকম ঝামেলা হয়নি কিন্তু আপনার সাথেই তো এরকম হচ্ছে আর আমার এখন ঠিক আছে আমি দেখছি কী করা যায় আমার তো হায় একটু অসুবিধায় পড়েছি দেখি কাজ করেছেন দেবো এখন দেরি হবে একটু থামুন দেখি আমিও চেষ্টা করছি আমারও তো একটু অসুবিধা হয়ে গিয়েছে এত লোককে তো কাজ করিয়েছি সবাইকেই তো আমি পেমেন্ট করে দিয়েছি কিন্তু আপনার পছন্দ না হওয়ার জন্যেই আমার এরকম একটু অসুবিধা হয়ে গিয়েছে সেই জন্যই আমি তো একটু দেরি করছি আমারও অসুবিধাটা ইয়ে হোক তার পরে আমি দেবো সেই জন্যই তো একটু দেরি হয়ে গিয়েছে দেখুন না হ্যাঁ দেখছি আমিও অসুবিধা তো আমারও অসুবিধার জন্যেই আমি তো দিতে পারছি না দেখি চেষ্টা করব আর এরকম করে কি কাজ করলে কি বেতন কি দেওয়া যাবে না হলে আমার তো সবাই কাজ করে সবাইকেই তো আমি বেতন দিয়ে দিই কারোর সাথেই তো এরকম ঝামেলা তো হয়নি সেই জন্যই তো দেরি এত লোকের মাধ্যমেই তো কাজ হয়েছে কারোর সাথেই তো ঝামেলা হয়নি তাহলে আমি পছন্দ না হওয়ার জন্যেই সেই জন্যই তো আমি এত দিন আর কী করব তখন জানছি করছেন আজ ভালো হয়নি কাল ভালো হবে দেখে দেখে তো আপনার ত্রিশ দিনের মধ্যেও কাজ ভালো না হওয়ার জন্য আমি ওই জন্যই আরও আমি এবারে অসুবিধাও হয়ে গিয়েছে দেবো একটু দেরি করতে হবে তাড়াতাড়ি তো আর দেওয়া যাবে না এবারে আপনি দেখুন যা হোক করে ম্যানেজ করুন আর কি হ্যাঁ হ্যাঁ দেখছি আমি চেষ্টা করে দেখি কী করা যায় তাহলে সেরকম দেখুন ঠিক আছে